হ্যাঁ হ্যাঁ রূপসা হ্যাঁ কী বলছো বলো দেখো আমরা ডাক্তার আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি তো আমি তো অনেক দিন ধরেই তোমার ট্রিটমেন্ট করে চলেছি আমার সাধ্য মতো তো একদমই কমেনি বলছো ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি হসপিটালের তুমি ওখানে চলে যাও ওখানে আমার পরিচিত একজন ডক্টর রয়েছেন আমি তাকে কল করে দেবো তোমার আমি জানিয়ে দেবো তোমার সম্পর্কে উনি তোমাকে ভালো করে দেখে নেবেন তো হসপিটালটা হচ্ছে তোমার নালাগোলা হসপিটাল তুমি ওখানে চলে যেও ওখানে গেলে একজন ভালো স্পেশালিষ্ট রয়েছেন উনি আমার খুব ফে মানে বেস্ট ফ্রেণ্ড আর কি তা আমি বলে দেবো যাতে উনি ভালোভাবে তোমার ট্রিটমেন্টটা নেয় ট্রিটমেন্ট করে তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম কিন্তু কিছু কারণ তুমি যাও ওখানে তারপরে দেখো যদি তোমার সেরকম হলে আমাকে জানাবে যদি তারপরেও অসুস্থতা মনে হয় তো তাহলেও তুমি আমাকে আবার কন্ট্যাক্ট করবে জানাবে ঠিক আছে তো ঠিক আছে আপাতত তুমি এখন আমার দেওয়া মেডিসিনগুলো কন্টিনিউ করো আর আর কয়েক দিন পরেই বাইশ তারিখ মতো তুমি বাইশ তারিখের দিকেই তুমি হসপিটাল যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে